আমি একজন নৃত্যশিল্পী আমার জীবনের লক্ষ্যই হলো আমি নাচ নিয়ে একটা কিছু করব কিংবা আরো বড়সড় কিছু করব একটা নাচের স্কুল করব আমি এর জন্য আমার প্রভুদেবাকে খুবই ভালো লাগে ওঁর যে নাচের কৌশল নাচের ধরন আমার সেটা খুবই পছন্দের আমি যা যাতে ওঁর মতন বা ওঁর রকম নাচটা করতে পারি আমি সে তার জন্য খুবই অনুশীলন করে থাকি আমার জীবনের লক্ষ্যই হলো ওঁর মতন আমি বড়ো বড়ো মাপের একজন নৃত্যশিল্পী হবো